আমি ওলা সার্ভিসে একটা ক্যাব অর্ডার করেছিলাম বিগত এক ঘন্টা আগে অর্ডার করেছিলাম তো এখনও অবধি ওয়েট করে যাচ্ছি না ক্যাবওয়ালার তরফ থেকে কোনো কল এসছে না কোনো সাইন এসছে তো আমি এতক্ষণ ধরে কেন ওয়েট করছি কেন এতক্ষণ ধরে আপনাদের টাইম লাগছে সেটা কি জানতে পারি অনেকক্ষণ ধরে ওয়েট করছি এবার সীমানা পেরিয়ে গেছে অনেক